বাড়িতে কাজ করার সময় আমি নিজেকে এন্টারটেন করার জন্য গুনগুন করে গান গাই আবার কখনও কখনও আমার বিশেষ কোনো স্মরণীয় ঘটনা মনে মনে বিচরণ করি তাতে করে আমার কাজটিও যেন খুব তাড়াতাড়ি সারা হয়ে যায় আমারও ভীষণ আনন্দ লাগে কাজ করার সময় আমি দেখেছি অনেক মানুষ জোরে জোরে কোনো ভালো বাংলা গান বা হিন্দি গান গাইতে শুনেছি তবে ওই লোকগান শুনিনি